হ্যাঁ বলুন কী দরকার হ্যাঁ বলুন কী কী খাবার হ্যাঁ আমাদের এখানে সমস্ত সমস্ত কন্টিনেন্টাল খাবার ভালো বেশি পাওয়া যায় আর এখন আমাদের বিরিয়ানির ওপর একটা অফার চলছে আপনি খাবারগুলো অর্ডার করুন তারপরে আমি ডিসকাউন্টের একটা লিস্ট বলতে পারি কিছু আমাদের খাবার এক্সট্রা দেওয়া হবে তো আপনার কী কী খাবার লাগবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কী কী লাগবে বলি আচ্ছা আর এখন বিরিয়ানির সাথে হচ্ছে লুচি পোহা এটা হচ্ছে আমরা দিচ্ছি তো আপনার কি ওটা ও আচ্ছা তাহলে কি আপনি ওটা নেবেন না আর হচ্চে কিন্তু আমরা এতে কোনো রকম আপনি নিতে পারতেন কারণ এটা আমাদের স্পেশাল অফার চলছে নিতে পারতেন কোনো তো এক্সট্রা টাকা লাগছে না অসুবিধা কিছু নেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনার যেটা বলছেন আমি সেটাই দিয়ে দেবো আর আপনার কবে লাগবে একটু বলুন কারণ আগে থেকে খাবারের ব্যাপার তো আগে থেকে বলতে হয় আমাদের ডেলিভারির ব্যাপার আছে কালকে দিনে না রাতে বিকেলের দিকে ঠিক আছে আমাদের ডেলিভারি বয় যাবে আপনার কাছে পৌঁছে দেবে অসুবিধা কিছু হবে না আর আপনি কি অনলাইন পেমেন্ট করবেন নাকি ক্যাশ অন করবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা হবে না ঠিক আছে আমরা কালকে খাবারটা পাঠিয়ে দেবো